হ্যাঁ আমাদের সরকার থেকে সহায়তা প্রয়োজন কারণ আমাদের এখানে ফাঁকা জায়গা আছে সেখানে যদি পুকুর খনন করে দেয় কিংবা ওই সরকার থেকে যদি আমাদেরকে চারা দেয় খাবার দেয় তাহলে আমরা ভালোভাবে মাছ চাষ করতে পারবো তারপর যদি আমরা মাছ খাওয়ার পর যদি বেশি হয় সেগুলো যদি আমরা বাজারে বিক্রি করতে পারি সেগুলার যদি ব্যবস্থা করে দেয় কীভাবে বিক্রি করবো কীভাবে কী করবো তাহলে একটু ভালো হয় আর কি